আগে একটি ব্যাংক কর্মচারী ব্যাংক টাকা তোলার পাশে একটি লোক বসে থাকতো যিনি টাকা গুনতেন সেটি হলো একটি পেশা এবং এটি বিজ্ঞানের উন্নতির ফলে এখানে টাকা গোনার মেশিন চলে এসছে ফলে ওই লোকটির কাজ এবং তার সাধারণ জীবনযাপনে অনেক প্রভাব ফেলেছে বিজ্ঞান আমাদের উন্নতি করছে উন্নতি হচ্ছে বিজ্ঞান অনেক উন্নতি করছে আমাদের অনেকজননের কাজে এবং জীবনযাপনে প্রভাব ফেলছে যেমন অনেকজনায় আগে অনেকজনে গাড়ি চালাতো কিন্তু এখন বিজ্ঞানের ফলে অনেক টোটো বেড়ে গেছে ফলে অনেকজনায় জীবনযাপন করতে অনেক সংঘর্ষ করছে তাই বিজ্ঞানের উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাপনও কঠিন হয়ে যাচ্ছে